বেশ কিছু দিন আগে আমি বাজার থেকে একটা চার্জার কিনেছিলাম চার্জারটা একদম ভালো নয় চার্জ দিলে ফোনটা একদম চার্জ হয় না আর চার্জারটা যখন আমি ফোনটা চার্জ দিতে শু বসাই তখন চার্জারটা ভীষণ গরম হয়ে যায়